ভারতীয় মিডিয়া সম্পর্কে আমার মতামত হলো ভারতীয় মিডিয়া অনেক কিছু ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে যেমন কোথায় বন্যা হয়েছে কোথায় খরা হয়েছে এবং কোথায় কী হচ্ছে সেটা আমরা ঘরে বসেই জানতে পারি তাই ভারতীয় মিডিয়া সম্পর্কে অনেকটা ভালো দিক রয়েছে এবং খারাপ দিক যেগুলো তারা রাজনীতি সম্বন্ধে বেশি বলে সেটা আমার খুব খারাপ লাগে আমার প্রাসঙ্গিকভাবে এই জিনিসটা খুব খারাপ লাগে আর অনেক কিছু তথ্য ভুল এবং সঠিকও দেয় কিন্তু অনেক সময় ভুলভ্রান্ত তথ্যও দেয় তাই আমার মিডিয়াকে অনেকটা যতটা ভালো লাগে তার থেকেও খারাপ কম লাগে কোনো কোনো বিখ্যাত সংবাদপত্রের নিউজ চ্যানেলে তারা ভালো ভালো খবর দেখায় কিন্তু একটা খবরকে বারবার দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে তাই ভারতীয় মিডিয়া সম্বন্ধে যতটুকু বলবো ততটুকুই কম বলা হবে তারা অনেক উপকার করে তারা অনেক ক্ষয়ক্ষতিপূর্ণ পরিস্থিতিতে অনেক বন্যা জল পরিবহন সব কিছু বন্ধ করে আমাদের জন্য খবর সংবাদ অনেক কিছু জোগাড় করে আনে তারা নিউজ চ্যানেল অনেক কিছু সংবাদপত্র আমাদের জন্য এনে দেয় আমার দেখা বিখ্যাত খবরের কাগজ বা সংবাদপত্র হলো বর্তমান পেপার বর্তমান পেপার পড়লে আমরা স্থানীয় যে সমস্ত বর্তমানে যে সমস্ত আমাদের জেলায় বা রাজ্যে যে সমস্ত খবরগুলো হয় সেই খবরাখবরগুলো আমরা অতি সহজেই পড়ে জানতে পারি সেখানে সঠিক তথ্য অনেকটাই তুলে ধরার চেষ্টা করে তারা সঠিকই কিন্তু অনেক কিছু ভুল ভ্রান্তও থাকে সঠিক তথ্যগুলা যেমন কোথায় হাতিতে উপদ্রব করেছে কোথায় মানুষের ঘরে আগুন লেগেছে এইসব তথ্য বা রাজনীতির সমস্ত তথ্যগুলো আমরা পাই এই ঘরে বসে তথ্য জোগাড় করার জন্য ভারতীয় মিডিয়া বা সংবাদপত্র মাধ্যমকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাই আমি আমি নানান ধরনের চ্যানেল বা সংবাদপত্রের মাধ্যমে আমি নানান খবর পেয়ে থাকি তাই আমার খুব ভালোও লাগে এইসব সংবাদ মাধ্যমে আমি কুর্নিশ জানাই